আমাদের বাড়ির পিছনেই একটি ছোট্ট বাগান করেছি সেখানে দুটি পেয়ারা গাছ একটি কাঁঠাল গাছ একটি আম গাছ দুটি জাম গাছ এবং আরও অনেক কিছু গাছ লাগিয়েছি এইগুলো কিছু কিছু গাছে এখন ফল ধরেছে আম গাছে আম ধরেছে কিন্তু এদের বিভিন্ন ঋতুতে বিশেষ ভাবে যত্ন নিতে হয় যেমন বর্ষাকালে গাছের গোঁড়ায় যাতে বেশি জল না জমে যায় তা রজন্য গাছের গোঁড়াতে মাটি দিয়ে উঁচু করে দিতে হয় আবার গ্রীষ্মকালে পাশাপাশি জল শুকিয়ে যায় তাই বিভিন্ন জলাশয় বা কল থেকে জল এনে গাছের গোঁড়াতে দিতে হয়